আমাদের বাংলার জনগণ তাদের বাংলা ভাষায় ব্যবহার করে তাদের পরিচয় পায় এবং আত্মীয়তার অনুভূতিতেও তারা বাংলা ভাষায় পকাশিত হয় কারণ তারা বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষাকে খুব ভালোবাসে বাংলা ভাষাকে শ্রদ্ধা করে আমাদের রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা আমরা বাংলা ভাষাকে ভালোবাসি আমরা বাংলা ভাষাকে খুব শ্রদ্ধা করি কারণ কাকেও কোনও একটা কথা জিজ্ঞাসা করতে গেলে বলি কেমন আছো আমার বাংলা ভাষায় সেটা বলি এবং জনগণের সামনেও ভাষণ দেয় বাংলা ভাষায় সব কিছু প্রচার করে বাংলা ভাষায় তাই বাংলা ভাষাকে আমরা খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করে থাকি আত্মীয়তার মাধ্যমেও আত্মীয় বাড়িতে গেলেও তার সঙ্গে বাংলা ভাষায় কথা বলি এবং তাকে সব কিছু যে কোনও খাবার খেতে গেলে তাকে বাংলা ভাষায় বলি যেমন জল তেষ্টা পেয়েছে কাকিমা কি জ্যেঠিমা হোক একটু জল দিন কিন্তু জল আমরা তো এটা বাংলা ভাষায় বলি এবং বাংলা ভাষাই তো ব্যবহার করা থাকি আরও অন্যান্য ক্ষেত্রেও যেমন ধরুন একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রচুর জনগণের ভিড় কিন্তু সেখানেও কোন ভাষায় কথাটা বলছে বাংলা ভাষায় বাংলা ভাষাই কিন্তু সবাই ব্যবহার করছে আদার্স অন্য কোনও ভাষা ব্যবহার করে না আমাদের একটা পরিচয় হতে গেলেও আমরা বাংলা ভাষায় বলি যে তোমার নাম কি কোথায় বাড়ি বাবার নাম কি এইসব বলে আমরা বাংলা ভাষায় তাকে বলি অন্য কোনো কিন্তু ভাষা ব্যবহার করি নি তাই আমাদের বাংলা ভাষায় আমরা প্রকাশিত হয় এবং বাংলা ভাষাই আমরা ব্যবহার করে থাকি